দিদি আপনি তো কমিটির কমিটি গার্ড আপনি তো কমিটি গার্ড তাই হ্যাঁ আপনি তো কমিটির মেম্বার তাই আমি সিকিউরিটি গার্ড বলছি যে নতুন শীত পড়ছে তো শীতের কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করলে ভালো হতো যেমন যেমন গায়ে দেওয়ার জন্যে কম্বল জলের জলের মানে প্রয়োজন খাওয়ার এই টর্চ লাইট লাগবে আর খাওয়ার জন্যে টেবিল ও টয়লেটের জন্যে জন্যে জল আপনি বুঝতেই পারছেন আমি মানে সিকিউরিটি গার্ড হিসেবে এখানে কাজ করছি আমার অসুবিধা হয় একটু আর এই সামনে যে লাইটটা খারাপ হয়ে আছে এটা ঠিক করার ব্যবস্থা করুন এখানে মানে সন্ধ্যাবেলা খুবই অসুবিধা হয় দেখা যায় না আপনি কমিউনিটিতে আলোচনা করে তাড়াতাড়ি আমকে একটু রেজাল্টটা জানাবেন রাখছি ঠিক আছে